আমি প্রথমে অন্য ইস্কুলে পড়েছিলাম ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত অন্য ইস্কুলে গিয়েছিলাম আবার ফোর থেকে ক্লাস টেন পর্যন্ত অন্য ইস্কুলে গিয়েছিলাম আবার ইলেভেন টুয়েলভ আমি অন্য ইস্কুলে পড়েছি সেটা খুব ভালো ছিল ইলেভেন টুয়েলভের ইস্কুলটা আমি ওইখানে খুব মজা করতাম তারপরে মানে পুরনো ইস্কুলের বন্ধুবান্ধবী ছাড়ার খুব মানে দুঃখিত হয়ে পড়তাম পড়েছিলাম প্রথম প্রথম তাও আমার সাথে কিছু কিছু বান্ধবী আমার সাথে ইস্কুলে গেছিলো আমরা বাসে করেই ইস্কুলে যেতাম আমরা টিউশন ইস্কুল দুটো একসাথে করে তারপরে বাড়ি ফিরতাম ইস্কুলে আমাদেরকে খাওয়ার দেওয়া হত না ক্লাস ইলেভেন টুয়েলভকে কিন্তু আমরা বাচ্চাদের কাছ থেকে থালা নিয়ে আমরা নিজে নিজেই খাবার খেতাম নিয়ে আমাদেরকে আন্টিরা খুব বকতো যে তোমাদের খাওয়ার দেওয়া হবে না কিন্তু আমরা তাও খেয়ে নিতাম প্রতিদিন আমরা এরকম করতাম খুব মজা হত তারপরে একদিন আমরা ইস্কুল থেকে সাইকেল পেলাম তারপর থেকে আমরা যতগুলো বান্ধবী ছিলাম আমরা সবাই মিলে ইস্কুলে সাইকেল নিয়ে যাওয়া আসা করতাম খুব মজা হত তারপরে আমরা মাঝে মাঝে বাড়ি ময়দানে বসে আমরা খুব আড্ডাবাজি করতাম তারপর টিউশনের মাঝেও কখনও কখনও খুব আড্ডাবাজি করতাম বসে তারপরে সাইকেলে করে আমরা প্রতিদিন সকালে ইস্কুল যেতাম আবার বিকেলে আসার টাইমে সাইকেলে করেই আমরা আসতাম বা কোনওদিন সাইকেল নিয়ে যাওয়ার ইচ্ছা হত না তখন আমরা বাসে করে সব বান্ধবীরা ইস্কুলে যেতাম